আমার একটা শখ ছিল আমি একটা রান্নাটা আমি যে ঘরোয়া রান্না করি তার জন্য আমার একটা কিছু নিজের হাতে তৈরি করা আমি এই জন্যে একটা রাস্তায় রেস্টুরেন্ট করেছিলাম সেখানে খাবারের রাখতাম রান্নার রান্না করা দুপুরের ভাত তরকারি এইগুলো করতাম সেইটা গিয়ে সবাই খুব ভালো বলত খদ্দেররা তাতে খুব আমার ভালো লাগতো এই জন্য আমার এই জিনিসটাকে আমি পেশায় লাগিয়ে ছিলাম এবং রুটি পরোটা খাবার ভাত তরকারি এতে নানারকম জিনিস আমি এতে রাখতাম এতে এটা থেকে আমার ঘরের বাড়ির লোকের খুব উৎসাহ ছিল এবং তাদের খুব প্রতিক্রিয়া ছিল যে এই ব্যাপারে আমাকে তারা নিজেরা খুব সাহায্য করেছিল উপরন্তু আমার স্বামী এতে খুব আরও সাহায্য করেছিল তার জন্য আমি আরো এতো বড়ো রেস্টুরেন্টটা ছোটো ছিল তাতে আমি থেকে থেকে ধীরে ধীরে বড়ো হয়েছিল রেস্টুরেন্টটা বড়ো হয়েছে এবং খদ্দেরও প্রচুর পরিমাণে নাম করে যে এখানে এই দোকানের খাবারটা খেলে খুব ভালো এবং এতে আমার খুব গর্বিত হয় মনে হয়